মানুষের যেমন রোগ হয় তেমন পশু পাখিদেরও বিভিন্ন ধরনের রোগ হয় আমার বাড়িতে একটি কুকুরের বাচ্চা আছে তারও অনেক সময় আমি দেখি যে গায়ের লোমের মধ্যে পোকা হয়ে গিয়েছে মাঝে মাঝে পা ভেঙে যায় তো সেই সময় আমি তাকে ডাক্তারখানায় নিয়ে যাই তো এখন সরকার থেকে বিভিন্ন জায়গায় পশু পাখিদের চিকিৎসার জন্য হাসপাতাল করেছে সেখানেই আমি দরকার পড়লে নিয়ে যাই পশু কুকুরদের যখন আমি কিনে এনেছিলাম কুকুর ছানাটাকে বাইরের থেকে তখন তাকে ভ্যাকসিনের জন্য আমি ফার্মেসিতে নিয়ে গিয়েছিলাম ইঞ্জেকশন দেবো বলে ভ্যাকসিন দেওয়ার জন্য এইভাবে